আমি ঘুরতে ভালোবাসি তাই পাখি দেখেছি এবং আমাদের পাড়ার আশেপাশে অনেক পাখি আছে সেহেতু অনেক পাখির ফোটো তুলেছি পাখির ফোটো পেতে গেলে ফোটো মধ্যে ভালো ফোটো একটা জায়গায় হয়েছিল যেটা হচ্ছে একটা পুরনো ডাব গাছ গাছটি মারা গিয়েছে এবং সেখানে একটি পাখির বাসা পড়েছে ওটা হচ্ছে টিয়া পাখি দেখি একটা টিয়া পাখির বাচ্চা পাখি সেটা বসে আছে আর মুখটা বাইরে ফাঁক ফাঁকের দিকে রেখেছে আর যে মা পাখিটি সেটি উড়ে এসে তার মা পাখিটিকে খাবার খাওয়াচ্ছে একটি মানে অদ্ভূত সুন্দর ছবি কিন্তু আমার ফোনে ক্যামেরা সে রকম ভালো নয় তবু যেটুকু ফোটো তুলেছি আমি খুব সুন্দর একটা দৃশ্য এ রকম হয়েছে দু নম্বর হচ্ছে একটা ছোট্ট পাখি যে আমাদের একদম ছোট্ট পাখি যেটাকে আমাদের টুনটুন পাখির মতনই বলা হয় মানে পেয়ারা গাছে পেয়ারা ফল মানে ফুল এসেছে সে ফুলের রস খেতে এসেছে এবং সেটি রসটা খাচ্ছে একটা দুর্দান্ত একটা ছবি যেটা আমি কাছে দাঁড়িয়ে আছি পাখিটা বুঝতে পারেনি আমার সামনে এসে গিয়েছে অদ্ভূত একটা ছবি এসেছিল ঠিক আছে সুন্দর এসেছিল তা ছাড়া অনেক পাখি দেখেছি অনেক রংও আছে মাছরাঙা দেখি বসে থাকে তার গায়ের রং সূর্যের রোদ পড়ে যে চকমক করে তার গায়ের রং হচ্ছে সবুজ লাল অনেক ও রঙের থাকে তাই তো কালো সাদা অনেক থাকে তাই কোনো দিন মাছরাঙাকে দেখতেও ভালো লাগে ছবিটাও খুব সুন্দর এসেছে মানে পাখিটা জলে ঠিক লাফ দেবে তার ঠিক আগের ছবিটা এসেছে খুব সুন্দর